আমার বাড়ির কাছাকাছি ট্যুরিস্ট গাইড বলতে যাকে চিনি তার নাম হলো অমিত মাঝি অমিত মাঝি আসানসোলেরই একজন বাসিন্দা অমিত মাঝি আসানসোলেরই একজন বাসিন্দা তিনি আসানসোল এবং আসানসোলের কাছাকাছি যত পর্যটনমূলক জায়গা আছেন যত পর্যটনমূলক প্রত্যেকটি জায়গা তার নখদর্পণে এবং অত্যন্ত কম খরচের মধ্যে মানুষকে উনি প্রতিটি জায়গা নিয়ে গিয়ে নিখুঁতভাবে দর্শন করাতে পারেন বা আনন্দ দিতে পারেন